বাংলার জনগণ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং সম্মান করতে তাদের ভাষা ব্যবহার করেন এবং এই ভাষাকে সম্মান দেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয় এই ভাষা রক্ষার জন্য অনেক ভারতীয় শহিদ হয়েছেন এবং এ ভাষাকে আন্তর্জাতিক স্তরে যিনি নিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ওনার জন্মদিন হচ্ছে পঁচিশে বৈশাখ ওনাকে সম্মান জানাতে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ওনার জন্য আনুষ্ঠানিক পোগ্রাম করা হয় এবং ওনারই মৃত্যু দিবস বাইশে শ্রাবণ সেদিনও সব স্কুল বিদ্যালয় কলেজগুলোতে ওনাকে সম্মান জানানোর জন্য বিভিন্ন অনুষ্ঠান করা হয়